হ্যাঁ আমার একটা ভাই ও একটি বোন আছে আমি তাদের থেকে সম্পূর্ণ আলাদা তারা সারাদিন পড়াশুনা না করে খেলাধুলা সবসময় ব্যস্ত থাকে কিন্তু আমি সারাদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত পড়াশুনা করি এবং বাড়িতে সবার কথা শুনে চলি কিন্তু আমার ভাই বোনেরা বাড়িতে কারোর কথা শোনে না সবসময় মাঠে খেলতে থাকে এবং আমার বোন মাঠে মাঠে ঘুরে এবং পড়াশুনো করে না এবং তাছাড়াও তারা গুরুজনকেও সম্মান করে না যেটা আমি সবসময় করে থাকি আমাকে তাদের থেকে এখানে আলাদা করে গড়ে তোলা সম্ভব এবং তাদের গুনাগত এবং বৈশিষ্ট্যর দিক থেকেও আমি আলাদা সম্পূর্ণ তারা বিভিন্ন জায়গাতে যখন কোন অনুষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া হয় তারা কোন গুরুজনদেরকে সঠিকভাবে সম্মান দেয় না কিন্তু আমাকে আমি সব সমস্ত গুরুজন এবং আমার থেকে যারা বড়ো তাদেরকে সকলকেই সম্মান দিয়ে থাকি সেই জন্য আমি সকল কাছে ভালো হয়ে থাকি এবং সকলে আমাকে বাহবা দিয়ে থাকেন